হ্যাঁ বলুন আপনি নেউটিয়াতে ফোন করেছেন স্যার আচ্ছা আপনি কী ভ্যাকসিন নিতে চাইছেন বলুন কো ভ্যাকসিন নাকি কোভিশিল্ড কোভ্যাকসিন ঠিক আছে স্যার আমাদের এখানে অ্যাভেলেভেল আছে আপনাদের আপনি ক জন আছেন বলুন আপনারা আচ্ছা তো হ্যাঁ আপনি পেয়ে যাবেন এখানে আমাদের এখানে রয়েছে কোভ্যাকসিন হ্যাঁ যে আপনি কবে করতে চাইছেন বলুন আমাদের এখানে রোজই দেওয়া হয় আপনি সকাল নটা থেকে বিকেলবেলা চারটের মধ্যে যে কোনো সমায় এসে এটা নিতে পারেন আচ্ছা স্যার ঠিক আছে তালে মনডেতে আপনার আমি নামটা বুক করে দিচ্ছি আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলবেন হ্যাঁ আপনার এক একজনের দু হাজারে করে পড়বে এক একজনের ভ্যাকসিন দু হাজার করে পড়বে অর্থাৎ আপনাদের যদি দুজনে দেন তালে আপনাদের চার হাজার টাকা লাগবে টোটাল

আপনি সেটা স্যার আপনি প্রথমে এসে কিছুটা দিয়ে যেতে পারেন এবং সকালের দিকে এসে যখন আপনি নেবেন তারপরে আবার একই দিনে বিকেলবেলা আসতে পারেন খুব বেশি স্যার দেরি করা যাবে না আপনি একই দিনে অথবা আজকে কালকে এরকম দু দিনের মধ্যে টাকাটা দিতে পারেন খুব বেশি দেরি করলে একটু আমাদের সমস্যা হবে হ্যাঁ ঠিক আছে স্যার আর আপনি একটু আপনাদের আগের যেই ভ্যাকসিন দিয়েছেন সেই ডোজটার যে আপনাদেরকে কাগজ দিয়েছে যে যে ডকুমেন্টসটা দিয়েছে সেই ডকুমেন্টস আর আধার কাডের একটা জেরক্স নিয়ে চলে আসবেন ঠিক আছে হ্যাঁ আপনার নাম আপনার আর ফোন নাম্বারটা বলুন জিমে লিখতে হবে আচ্ছা হ্যাঁ আর ফোন নাম্বারটা বলুন স্যার আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আপনি তালে মনডেতে আপনি নটা থেকে চারটের মধ্যে সকাল নটা থেকে বিকেলে চারটের মধ্যে যে কোনো সমায় চলে আসুন ঠিক আছে ধন্যবাদ নেউটয়াকে আপনি যে এতো বড়ো একটা সুযোগ দিলেন তার জন্য রাখছি আপনার দিনটি শুভ হোক শুভ রাত্রি